একটি বই শেষ করতে আমি সাধারণত কতটা সময় নিই সেটা বলতে পারবো না তবে আমি এটা হিসাব করে পড়ি যে আমার একটা সিলেবাস শেষ করতে কতটা সময় লাগে আমার একটা অধ্যায় শেষ করতে কতটা সময় লাগে আমি সেই হিসাবে প্রত্যেকটা দিন দু পাতা চার পাতা যতটা আমার অধ্যায় সেই হিসাবে আমি এটা করি শেষ করি মাসিক পড়ার জন্য মাসিক সাপ্তাহিক লক্ষ্য বলতে তেমন কিছু নেই মাসিক সাপ্তাহিক লক্ষ্য বলতে ওটা আমি ম্যাটার করি না মাসিক সপ্তাহে লক্ষ্য বলতে সেটা আমি মনে করি যে একটা অধ্যায় শেষ করতে আমার যেই সময়টা লাগে মানে সময়টা লাগে বলতে আমার যে সময় লাগে অধ্যায় শেষ করতে আমি এরকমভাবে পড়ি আজকে দু পাতা যদি আমি মুখস্ত করি আমার এইটা এই অধ্যায়টা সাতদিনের মধ্যে শেষ হয়ে যাবে আমি এইভাবে পড়ি মাসিক সাপ্তাহিক যেমন কোন আমার লক্ষ্য নেই এর ফলে আমার কোন বই শেষ করতে তেমন কোন সময় লাগে না এই য আমি এইভাবে পড়াশোনা করি আজকে যে অধ্যায়টা মুখস্ত করলাম সেটা পরের দিন সেই অধ্যায়টা একবার রিভাইজ করলাম তারপরে বাকি যে সময়টা আরেকটা মানে আরেকটা টপিক আমি সেটা মুখস্ত করলাম এইভাবেই আমি একটা বই